আমি আমার একটি এমন একটি সময় সম্পর্কে বলব যখন আমি একটি নির্দিষ্ট সময়সীমা পূরণ করতে বা একটি লক্ষ্য অর্জনের জন্য অনেকটা বেশি এবং তারও পরে যেতে হয়েছিল আমি পড়াশোনা করতাম কিন্তু বাড়ি থেকে খুব চাপ দেওয়া হল বিয়ের জন্য বিয়ের জন্য কারণ তারপর আমার পড়াশোনা ছাড়িয়ে দেওয়া হল কিন্তু আবার বিয়ের পর আমি আবার পড়াশোনা শুরু করলাম আমার খুব স্বপ্ন ছিল যে আমি পড়া করব আর কোথাও চাকরি করব কিন্তু বাড়ি থেকে আমার কেউ সাপোর্ট করেনি কিন্তু বিয়ের পর আমি সেটা নিজের স্বপ্নটা আবার পূরণ করার চেষ্টা করছি এবং আবার আমি পড়াশোনা করে আমি নিজের স্বপ্নটা পূরণ করার পূরণ করব